কিছু যানবাহনের নাম হলো যেমন সাইকেল বাইসাইকেল মোটর সাইকেল বাইক রিক্সা ভ্যান গরুর গাড়ি ঘোড়ার গাড়ি অটোরিক্সা গাড়ি বাস দোতলা বাস

কপি কল রেল গাড়ি অ্যাম্বুলেন্স দমকল বিমান হ্যেলিকপ্টার নৌকা জাহাজ প্লেন বোলেরো

রোড রোলার ট্রাম অ্যাভঞ্জার রয়েল এনফিল্ড অ্যাপচি অ্যাকটিভা পালসার হিরো হন্ডা জাইলো স্করপিও মারুতি সুজুকি ইত্যাদি